আমার কাছে একটি জিন্সের প্যান্ট রয়েছে প্যান্টটি যথেষ্ট ভালো এবং জিন্সের প্যান্ট যথেষ্ট ব্যবহারে যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করি জিনিসটি যথেষ্টই ভালো এবং স্ট্রেচেবেল কেননা অন্যান্য পোশাকের তুলনায় এটি যথেষ্ট ব্যবহারের জন্য অনেক বেশিদিন ব্যবহার করতে পারা যায় এবং স্ট্রেচেবল হওয়ার জন্য বসতে বা উঠতে কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি এটি একটি ভালো প্রোডাক্ট এবং এটি অবশ্যই ক্রয় করা যেতে পারে এবং আমি পরবর্তীকালে পুনরায় এরকম জিনিস ব্যবহার করতে চাই বা ব্যবহার করব এটি যথেষ্টই ভালো এবং আমাকে যথেষ্ট আরামদায়ক জিনিস এবং আমি ব্যবহার করে যথেষ্ট আরাম পেয়েছি বা অবশ্যই ভালো জিনিস